আমার জীবনে অনেক বিষয়বস্তুই আছে তার মধ্যে একটি হল বই পড়া আমি বই পড়তে খুবই ভালোবাসি বিশেষ করে গল্পের বই তা ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নানান রকম বই লিখে গেছেন সেই সব বইগুলি পড়তে আমার খুব ভালো লাগে সেই বইগুলি থেকে আমি নানান কি রকমের কিছু জানতে পারি এছাড়াও ছোটোদের বাচ্চাদের বই পড়তেও আমার খুব ভালো লাগে যেমন সুকুমার রায়ের লেখা আবোল তাবোল আমি এই কিছু দিন আগে সুকুমার রায়ের লেখা আবোল তাবোল গল্পতে একটি গদ্য পড়লাম যেটি পরে আমার খুব আনন্দিত হয়েছি খুব মজা পেয়েছি